আমি আমার ছেলে মেয়ে বা আমার ভাই বোনেদেরকে এ উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই আই কারণ আমি চাই যে আমার আমি যেটা পারিনি বা আমি যতটা শিক্ষা গ্রহণ করতে পারিনি বা আমার মা বাবা দাদু দিদা তারা যতটা পড়াশুনো করতে পারেনি তারাও আশা করেছিল যেটা সেটা পারেনি বা আমিও যতটা চেয়েছিলাম হয়তো ততটা পারিনি ই আর্থিক কারণে বা বা অনেক কারণই হতে পারে যেটা আমি পারিনি সে আমি চাই যে আমার ভাই বোন বা আমার ছেলে মেয়েরা যাতে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এবং মানুষের মতো মানুষ হতে পারে কারণ এখনকার দিনে শিক্ষাটা শিক্ষা ছাড়া প্রতিটা মানুষেরই শিক্ষার প্রয়োজন অন এখন মানুষের সব কিছুটার জন্য মানুষের শিক্ষার প্রয়োজন হয় এখানে কোনো চাকরি করতে গেলে সেখানেও সেখানেও চাকরি করতে গেলে কোনো ব্যবসা করতে গেলে সব কিছুতেই শিক্ষার দরকার হয় কারণ আমি চাই যে আমার বাবা আমার বাবা মা যেটা পারেনি ই সেটা যেন তারা আমার ছেলে মেয়ে বা আমার ভাই বোনেরা ছোটো ভাই বোনেরা যেন তারা সেটা করে দেখাতে পারে এ আমি চাই তারা পড়াশুনো করে তারা যেন কোনো চাকরি করে বা তারা কোনো তারা নিজের পায়ে দাঁড়াতে পারে কোনো ব্যবসার ক্ষেত্রে হোক বা কোনো চাকরির ক্ষেত্রেও শিক্ষাটা এখন বিশেষ প্রয়োজন শিক্ষা ছাড়া কোনো